আমি যখন ওলা বুক করি তখন প্রথমে আমি এই শহর সম্বন্ধে কিছুই জানতাম না এবং আমি যখন শহরের মধ্যে কলকাতা শহরের সেক্টর ফাইভে আমি যেতে চাই তখন সেক্টর ফাইভের যে গলিতে আমাকে গিয়ে নামতে হতো ওই গলিটা আমি চিনতাম না তো আমাকে একজন আমারই আত্মীয়ের বাড়ি যেতে হতো তো সেক্ষেত্রে ড্রাইভার কিন্তু ড্রাইভার দাদা আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন এবং তিনি আমাকে যথেষ্ট ভালোভাবে তার য গন্তব্যে পৌঁছেছেন এবং তিনি আমার ক্ষেত আমার যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধে করেছেন এবং ওনার ব্যবহার খুবই ভদ্র এবং নম্র উনি আমার সাথে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করেছেন ভালোভাবে কথা বলেছেন যেগুলি আমার খুবই ভালো লেগেছে